হ্যাঁ আমি এর মধ্যে পাঁচটি সংখ্যা অবশ্যই বলতে পারবো তার মধ্যে এক নম্বর হচ্ছে দু লাখ সত্তর হাজার পাঁচশো পঁচানব্বই দ্বিতীয় নম্বর হচ্ছে তিন লাখ বত্তিরিশ হাজার নশো আট তিন নম্বর হচ্ছে চল্লিশ হাজার চারশো বাইশ চার নম্বর হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার তিনশো বত্তিরিশ এবং পাঁচ নম্বর হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তিনশো বিয়াল্লিশ